হ্যালো কে রাহুল দা আমি বলছি বলছি অনেক দিন তো বসে আছি কোনো কাজ ফাজও তো নেই বলো হ্যাঁ হ্যাঁ আমার দাদা বলছিলো পুরী দীঘার দিকে যেতে পুরুলিয়া চলো দুজনে যাব অনেক হ্যাঁ সেখানে তো সেখানে তো অনেক লোক বেড়াতেও যাচ্ছে সেখানে হোটেল ফোটেলও আছে অনেক হোটেলের কাজ কাজে বা কাজে হুম হ্যাঁ হ্যালো রাহুল দা ওই শিলিগুড়ি আমার একটু ঠান্ডার প্রবলেম আছে আর কি হ্যাঁ ঠান্ডায় অসুবিধা আছে

হয়তো কি হুম বলছি স্যার কলকাতায় কী কাজ আছে কলকাতা তো বড়ো শহর তো আমি আমি আমি তো কিছু জানিও নি আর তার বড়োও ঠিক জানিও নি কী করে যাবে হুম

ও ঠিক ঠিক আছে দেখো ওই কাজটা যদি কলকাতায় পাওয়া যায় তো চলো দুজনে চল যাই তোমার দাদা তোমার দাদাকে খোঁজ নিয়ে দেখতে বলো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ